হ্যালো কে বলছেন আকাশের মা বলতে আকাশ মজুমদার হ্যাঁ হ্যাঁ আমি ওর নাচের শিক্ষিকা বলছি তো বলুন কী হয়েছে আচ্ছা আচ্ছা আমাদের পাড়ার যে নাচের অনুষ্ঠানটা রয়েছে তো ও তো ওখানে প্রতিযোগিতায় নাম দেবে তো আপনি ওটা নিয়েই কথা বলতে চান হ্যাঁ অবশ্যই পারবে তো ও তো নাচ গান দুটোতেই খুবই ভালো কিন্তু ও হচ্ছে কোনটা করতে চাইছে আপনি বলুন তো কারণ ওর মনে হয় দুটোতে করার ইচ্ছে নেই ও যে কোনো একটা নাচ কিংবা গান করতে চাইছে তো আপনি কি কিছু এ বিষয়ে জানেন আচ্ছা আচ্ছা নাচ করতে আগ্রহ তা ঠিক আছে কোনো ব্যাপার নয় ও তো আমার কাছে আসে আমি তো ওকে তো নাচ শেখাই আর আমি খুব ভালোভাবেই জানি ও খুব ভালো নাচ করতে জানে আর আমাদের এই প্রতিযোগিতায় ও খুব ভালো নাচ করতেও পারবে তো এতে কোনো অসুবিধে নেই তাছাড়া ওকে এক দিন পাঠিয়ে দিন না আমার কাছে আমাদের তো রিহার্সাল হচ্ছে তো আরও আরও তো সময় এখনও রয়েছে তো বেশি দেরি করে না পাঠিয়ে এখন থেকে পাঠিয়ে দিন একটু ভালোভাবে প্র্যাক্টিস করে নিক তাহলে ওর হয়তো এতটা সমস্যা হবে না কোনো রকম যদি সমস্যা থেকে থাকে হ্যাঁ হ্যাঁ তো অনুষ্ঠানটা শুরু হবে সন্ধ্যা ছটা থেকে তো আপনি ওকে পাঁচটার মধ্যে নিয়ে চলে আসবেন আর এক ঘণ্টার মধ্যে ওদের রেডি হতে সময় লাগবে হ্যাঁ আমি অবশ্যই থাকব আমি না থাকলে অনুষ্ঠানটা ওদেরকে নিয়ে করানো যাবে না আর আমাকে ওদের সাথে থাকতেই হবে না হলে ওরা কোথায় কী ভুল করছে না করছে সেটা তো আমাকে দেখতে হবে না আমি যেহেতু ওদের শিক্ষিকা তাই আমাকে ভালোভাবে ওদের সবার প্রতি ভালোভাবে নজর রাখতে হবে দেখতে হবে কে কতটা কীভাবে নাচ করছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একবার আসুন ওকে নিয়ে একবার আপনি নিজে চলে আসুন এসে একবার রিহার্সালটা ওর নিজে আপনি দেখে নিন যে কেমন নাচ করছে তাহলে আপনারও আর কোনো সমস্যা থাকবে না আপনিও বুঝতে পারবেন যে কীভাবে কী নাচ করছে আপনার ছেলে কতটা নিজেকে তৈরি করেছে আচ্ছা ঠিক আছে রেখে দিন হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে